একটা মূর্তি আঁকার সময় পরিমাপটা অবশ্যই খুব জরুরি এটা আমার মনে হয়

মূর্তির হাইট আকার আকৃতি মাপ না করে করলে তো আপনার ভুল হওয়ার সম্ভাবনা বেশি ধরুন আপনি নেতাজি সুভাষচন্দ্রের একটা মূর্তি আঁকছেন আপনি মাথা থেকে নেতাজির টুপিটা বড় করে দিলেন সেটাই সেটাই কি ঠিক হবে ভালো দেখাবে সেই জন্য টুপির মাপ নেতাজির চোখের মাপ নাকের মাপ কানের মাপ এইগুলো আপনার জানার খুবই দরকার নাহলে আপনি ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারবেন না আপনারা নিশ্চয়ই শুনেছেন বড় বড়ো সেলিব্রিটির মূর্তি তুষার খামে রাখা আছে এবং সেখানে কিন্তু তাদের মূর্তি আঁকার সময় টেপ দিয়ে মাপ করে মূর্তি আঁকা হয় আপনি একটু খেয়াল করলে এগুলো জানতে পারবেন সেই জন্য আমি বলতে চাইছি একটা মূর্তি গড়ার সময় বা আঁকার সময় পরিমাপটাই আসল জিনিস